অনেক সময় কাজের জায়গাতে কঠিন সমস্যায় সম্মুখীন হতে হয় যেমন কোনো একটা জিনিস কারও পছন্দ হয়েছে সে আমায় দশটা অর্ডার দিয়েছে কিন্তু শরীর খারাপের কারণে বা কোনো কিছুর অসুবিধার কারণে সেই জিনিসগুলো আমি গোছ করে উঠতে পারি না বা আমার কাছে যেসব মেয়েরা কাজ করে তারাও কিন্তু সেই জিনিসটা করে উঠতে পারেনি তখন আমি বেশ সমস্যার সম্মুখীন হই এবং যিনি দিয়েছেন তিনি বলেন যে তাঁর কালকেই লাগবে আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে দেওয়ার যদি খুব অসুবিধা হয় তখন তাঁকে অন্তত যিনি অর্ডারটা দিয়েছেন তাঁকে বলি যে দাদা আর ঘণ্টা দুই কী দাদা আর কিছুক্ষণ পরে বা আর এক দিনের মতন আমায় সময় দিন তাঁকে অনুনয় বিনয় করে আমি জিনিসটাকে অনেকটা সামাল দেওয়ার চেষ্টা করি